হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি যে আমি এই আগ আগামীকাল থেকে ওই আমি তো আনন্দবাজার পত্রিকাটা নিতাম তো সেটা পরিবর্তন করে আমি এবার থেকে বর্তমান পত্রিকাটা নেবো দৈনিক ঠিক আছে হ্যাঁ আ তার আচ্ছা আচ্ছা ইংলিশ ইংরাজি পেপার স্টেটসম্যানটা রাখেন আচ্ছা তাহলে আপনি টেলিগ্রাফটাই দেবেন আর আনন্দবাজারটা অফ করছি আমি তাহলে বর্তমানটা যখন আপনার কাছে পাওয়া যায় না তাহলে আমাকে অন্য কারোর কাস থেকেই নিতে হবে আর আমি টাকা আপনি তো জানেনই যেরকম মাসে দিতাম ওরমই দেবো ঠিক আছে

না না না না কখনই না তো আপনি দিয়ে চলে যাবেন অসুবিধে হবে না টেলিগ্রাফটা শুধু তাহলে আপনি দেবেন কাল থেকে ঠিক আছে আর আনন্দবাজারটা বন্ধ করবেন টেলিগ্রাফের এখন কত দাম চলছে আচ্ছা আচ্ছা বর্তমান কোন কে মানে দেন আপনি একটু বলতে পারবেন ঠিক আছে আপনি একটু খবরটা তাহলে আপনার অন্যান্য বন্ধু মানে অন্যান্য যারা আর কি খবর কাগজ বিক্রি করেন তাদের সাথে একটু কথা বলে আমাকে জানাবেন বা কে আমার ঘরে এসে দিয়ে যেতে পারবে বেশ বেশ ওটা অসুবিধা হবে না আমি আপনি আসবেন আমি দিয়ে দেবো অসুবিধা হবে না কত বাকি আছে ঠিক আছে দিয়ে দেবো ঠিক আছে হুঁ রাখছি